বর্তমান সময়ে ব্যাংক হল একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ বর্তমান সময়ে যদি না আমরা ব্যাংকের সুবিধা পাই তাহলে টাকা বাড়িতে রাখা নিরাপদ নয় কারণ বাড়িতে টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে কিন্তু ব্যাংকে টাকা রাখলে তা নিরাপদে থাকে তাই ব্যাংক আমাদের জন্য খুবই জরুরি আমার বাড়ি থেকে ব্যাংক মাত্র তিনশো মিটার দূরে এই জন্য আমরা প্রায় নিয়মিত ব্যাংক যেয়ে থাকি এছাড়াও ব্যাংকের এজেন্টরা আমাদের বাড়িতে মাঝে মধ্যে এসে থাকেন যদি কোন বয়স্ক ব্যক্তি আমাদের বাড়িতে থাকেন তিনি হাঁটাচলা না করতে পারেন উঠে বেশি দূর না যেতে পারেন সেক্ষেত্রে তার যদি টাকা তোলা বা জমা দেওয়ার দরকার হয় তাহলে ব্যাংকে আগে থেকে জানালে তা ব্যাংকের কর্মীরা এসে আমাদের বাড়িতে আসেন এবং টাকা তুলতে আমাদের সাহায্য করেন এবং এছাড়াও ব্যাংকের বেশি বেশিরভাগ ব্যাংকের এজেন্টরা গ্রামের দিকে কাজ করতে চান না কারণ গ্রামের জন্য গ্রামে তারা বেশি সুযোগ সুবিধা পান না তাছাড়া গ্রামে থাকার জন্য খাবার জন্য রাস্তাঘাট খুব খারাপ হয় এছাড়াও অন্যান্য কারণে ব্যাংকের এজেন্টরা গ্রামাঞ্চলে কাজ করতে চান না তারা বড়ো বড়ো শহর অঞ্চলে বড়ো বড়ো অফিসে কাজ করতে চান